আমি একবার গিয়াছিলাম ঝিলিমিলির বনে সেখানে অনেক শান্ত পরিবেশ ছিল এবং অনেক ভয়ানক ছিল আমি সেখানে দুদিন ছিলাম একটা লজে এবং এখান থেকে বাসে করে গিয়াছিলাম এবং লজে প্রতিদিন থাকতে আটশো টাকা করে নিল এবং সেখানে বন্য জন্তু চারিদিকে ভয়ানক ছিলো এবং সে দেখে আমার মন খুব দুর্বল হয়ে পড়লো আমি

ভুলবশত আমরা অন্য লাইনে যাত্রা করলাম সেখানে দেখলাম যে না এখান থেকে আমরা বাড়ি ফিরার খুব ব্যবস্তা পাবো সেজন্য আমরা সেদিকেই রওনা হলাম এবং সেখান থেকে সেখান থেকে আমরা অনেক দূরে চলে গেলাম